আমার প্রকৃতির ছবি আঁকতে খুব ভালো লাগে কারণ প্রকৃতির মাধ্যমে আমি আমার মনভাব ব্যাখ্যা করতে পারি প্রকৃতির রং সৌন্দর্য খুব ভালো করে আমি আমার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলি এবং তুলতে পছন্দ করি নদী ঝর্না ঘর বাড়ি গাছপালা সমস্ত কিছু তার নিজেস্ব একটা রূপ রয়েছে সেটা আমি আমার আঁকার মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করি